আমার প্রধান প্রিয় বিষয়বস্তু হল ইংরেজি বা ইংরেজি সাহিত্য এর পাশাপাশি রয়েছে বাংলা বাংলা গল্প বই বাংলা বিভিন্ন সাহিত্য পড়তেও আমি খুব ভালোবাসি আমি যদি সারা জীবনের জন্য শুধুমাত্র একই ধরনের বই অর্থাৎ ইংরেজি বই পড়ি তাহলে আমি অজানা ইংরেজি সাহিত্য সম্পর্কে অজানা বিভিন্ন রকমের তথ্য আমি জানতে পারব এবং আমার ইংরেজি বিষয় সম্পর্কে যে জ্ঞানের ভান্ডার সেই জ্ঞানের ভান্ডার আরো বৃদ্ধি লাভ করবে পরবর্তীকালে আমি ইংরেজি সাহিত্য সম্পর্কে অন্যকেও শিক্ষা দান করতে পারব এবং আমি শেক্সপিয়র অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়রের ইংরেজি সাহিত্য পড়তে খুবই পছন্দ করি আমি চাইব সারা জীবন এই ধরনের বইগুলি থেকে জ্ঞান অর্জন করতে আমি এই সাহিত্যগুলো থেকে উইলিয়াম শেক্সপিয়রের সাহিত্যগুলি থেকে অনেক জ্ঞান অর্জন করেছি এবং বাংলা গল্প থেকেও আমি জ্ঞান অর্জন করেছি আমি সাম্প্রতিককালে দ্য গোল্ডেন টাচ নামে বইটি পড়ছি